আমার এলাকার বিখ্যাত স্কুলগুলি হলো যেমন পলাশচাবড়ী নিগমানন্দ উচ্চ বিদ্যালয় জিরাট কল্যাণ শ্রী এই স্কুলগুলো এই স্কুলগুলো অনেক বিখ্যাত আমার মনে হয় যেমন পলাশচাবড়ীতেও অনেক পলাশচাবড়ী স্কুলটা অনেক বড়ো স্কুল উচ্চ মাধ্যমিক পর্যন্ত সেখানে আছে সেখানে অনেক মাস্টার মাস্টার মশাইরা আছে সেখানে তাঁরা যত্ন সহকারে ছাত্র ছাত্রীদের পঠনপাঠন করায় আর তারপরে সেখানে তাদের যত্ন নেয় এবং তার থেকেও সেখানে অ অ সেখানে অনেক সাবজেক্ট আছে সেখানেও সাইন্স নিয়ে পড়া যায় ভোকাশনাল নিয়ে পড়া যায় তবু সেখানের বিজ্ঞান বিজ্ঞান ব্যবস্থার থেকে জিরাট স্কুলেও সেখানে আরো বিজ্ঞান আরো উন্নতর সেখানে এ কমার্স নিয়ে পড়া যায় সেখানেও সাইন্স আর্টস নিয়ে পড়া যায় আবার আর জিরাট স্কুলে ভর্তি হতে গেলে বেশি নাম্বারের দরকার হয় সেখানে বেশি নাম্বার যারা পায় তারাই সেখানে ভর্তি হতে পারে অন্যরা সেখানে ভর্তি হতে পারে না কল্যাণ শী শী সেখানেও উচ্চ উচ্চ মাধ্যমিক পর্যন্ত রয়েছে কিন্তু সেখানে সেখানের আবার একটা সুবিধা রয়েছে সেখানে শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারে সেটা গার্লস স্কুল সেই জন্য সেইখানে কোনো ছেলেরা ভ যেতে পারে না সেখানে শুধু মেয়েরা শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারে তো আমার এলাকার মধ্যে আমার আমার এলাকার মধ্যে এই এই দিনটা স্কুলে খুব বিখ্যাত কল্যাণ শী জিরাট চ পলাশচাবড়ী স্কুল এই স্কুলগুলো খুবই বিখ্যাত কেননা এই স্কুলের মাস্টার মশাইরা তাদের ছাত্র ছাত্রীদের এর খুব যত্ন সহকারে পঠনপাঠন করায় তাদের খেয়াল রাখে তো সব কিছু স্কুলও স্কুলও অনেক বিখ্যাত নাম করা স্কুল আশেপাশের গ্রামের থেকে আশেপাশে এলাকার থেকে এই এলাকার এই স্কুলে সবাই ভর্তি আশেপাশের এলাকার থেকে ছেলে মেয়েরা সব এই স্কুলে ভর্তি হতে আসে জিরাটে সবাই ভর্তি হতে পারে না কারণ সেখানে বেশি নাম্বারের দরকার হয় ভর্তি হওয়ার জন্য তো অনায়াসে পলাশচাবড়ী স্কুলে সবাই ভর্তি হয়ে পারে তারপর কল্যাণ শীতে সেখানে মেয়েরা ভর্তি হতেই পারে সেখানটা সেখানে শুধু মেয়েদের জন্য তাই পাশাপাশি এলাকার সমস্ত মেয়েরা সেখানে ভর্তি হতে পারে আবার কল্যাণ শী স্কুলে এই কল্যাণ শী স্কুলে যে স্কুলের সাথে তাদের সেখানে আলাদা করে টিউশনের ব্যবস্থা আছে সেখান দিয়ে সেখানেই তারা টিউশনের টিউশনও পড়তে পারে সেই জন্য তাদের আর বাইরে কোনো টিউশন নিতে হয় না আলাদা করে সেখানে মেয়েদের জন্য এই সুবিধাটা রয়েছে